মছ ধরবার জন্য এখন ইঞ্জিন চালিত বোট বা ট্রলারের প্রয়োজন হয় প্রথম এবং জাল প্রয়োজন হবে এবং এই ট্রলার বা ইঞ্জিন চালিত বোটে একটা টিম দশ থেকে বারো জনের একটা টিমের টিম আমরা থাকি এবং সেই টিমে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করি এবং একে অপরকে উৎসাহিত করি এবং মাছ ধরতে যাওয়ার সময় আমাদের পর্যাপ্ত পরিমাণে খাবার জল পানীয় জল এবং নিয়ে যাই এবং মাছ সংরক্ষিত করার জন্য বরফ নিয়ে যেতে হয় যেহেতু আমরা দশ থেকে পনের দিনের হাটের জন্য মাছ ধরতে যাই এবং এই জন্য যথেষ্ট পরিমাণে বরফ নিয়ে যেতে হয় এবং আমরা একে অপরের সঙ্গে সুন্দরভাবে মিলেমিশে থাকি এবং প্রচুর বোট একসঙ্গে থাকি যাতে অন্য অন্য বিপদ থেকে আমরা একে অপরকে রক্ষা করতে পারি

আমরা যখন একসঙ্গে চলি তখন সুন্দরভাবে আমরা সবাই গান করি সম্মিলিতভাবে সবাই গান করি যা শুনতে খুব সুন্দর লাগে এবং একে অপরকে আমরা সকল সময় উৎসাহিত করি যাতে আমরা যেহেতু বাড়ি থেকে চলে এসেছি অনেক দিন তাই একে অপরের যাতে সবাই শুয়ে থাকে মন খুশিতে থাকে সেই ভাবে আমরা একে অপরকে উৎসাহিত করি